পুরুলিয়া জেলায় প্রধান বিনোদনমূলক কার্যকলাপ বলতে এখানে নাচ গান তার পাশাপাশি আবৃত্তি নাটক ইত্যাদি দিয়ে নানা চর্চা হয় বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নানান থিয়েটারের মতো নানা মঞ্চ তৈরি হয়েছে যেখানে এইসব অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর আমার কাছাকাছি একটি সিনেমা হল আছে মনে হয় পুরুলিয়া জেলার মধ্যে একটি সিনেমার থিয়েটার রয়েছে এছাড়াও যে সমস্ত খেলার মাঠ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এমএসএ গ্রাউন্ড আর একটি উদ্যান রয়েছে যেটা খুব বিখ্যাত একটি উদ্যান সেটা হল সুভাষ পার্ক নেতাজি সুভাষচন্দ্র বোসের বোসকে উদ্দেশ্য করে এই পার্কটি তৈরি করা হয়েছিলো যেখানে লোকেরা বিনামূল্যে যায়